হ্যাঁ আমি গীতা পড়েছি গীতা আমাদের খুব একটা সুন্দর ধর্মগ্রন্থ গীতা আমাদের হিন্দুদের পবিত্র বই গীতা পড়লে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি অনেক কিছুই মানুষ অর্জন করতে পারে গীতার সারাংশ পড়লে মানুষের অপকাল মৃত্যু ইহকাল অনেক কিছুই জানা যায় গীতা হচ্ছে সবথেকে পুরনো ধর্মগ্রন্থের মধ্যে একটা পুস্তক গীতার মধ্যে শ্রীকৃষ্ণ যে বড় রাজনীতিবিদ সেটাও মানুষ বুঝতে পেরেছে অথচ ভগবান তিনি সব কিছুই গীতার মধ্যে দেখিয়েছেন আমিই সব এটাই গীতার কিন্তু গীতাটা তো খুব একটা ছোট বই না অতটা পড়া অতটা পড়ে মানুষকে বোঝানো সম্ভব না নিজে নিজে পড়লে তাহলেই বোঝা যায় হ্যাঁ তো আমি কোনো বই পড়ার ক্লাবে যোগ দিইনি